আগামীকাল আমি এবং আমার পরিবারের চারজন সদস্য পুরুলিয়া থেকে কলকাতাতে যেতে চাই এবং তার জন্য একটি ক্যাব বুক করতে চাই গাড়ি চালকের যোগাযোগের নম্বর জানতে চাই এবং কত টাকা লাগবে সেটা জানতে চাই